আমি অনলাইনে ফ্লিপকার্টে একটি জুতো অর্ডার করেছি হ্যাঁ কিন্তু জুতোর ডিলটা আমি ক্যান্সেল করতে চাই কারণ ওই একই জুতো একই কোম্পানির জিনিস আমি অ্যামাজন থেকে আরেকটু কম দামে পাচ্ছি পাচ্ছি তাই আমি ওই অর্ডারটা বাতিল করতে চাইছি কীভাবে কী করলে এই অর্ডারটা বাতিল হবে আমাকে বিবরণ করুন কী কী করলে কী হবে আমি এই অর্ডারটি ক্যান্সেল করতে চাইছি একই কোম্পানির জুতো একই সাইজ আমি অ্যামাজন থেকে একটু কমেই পাচ্ছি তাই আমি ওখান থেকেই নিতে ইচ্ছুক